একটা ব্যবসা শুরু করার জন্য গ্রামের মানুষ অনেক কিছুর চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন তাদের আর্থিক দিক থেকে প্রথমত এই সমস্যাটা থাকে কি করে মাল নেওয়া মালকে রাখা তার গোডাউন তৈরি করা তারপরে রাস্তাঘাট সে কিভাবে মালগুলো আনা নেওয়া যাবে সেটার বিরাটই সমস্যা গ্রামের কারণ গ্রামের রাস্তাঘাট খুব ছোটো ছোটো সংকীর্ণ তাই কিন্তু গ্রামীণ ভারত যদি এই ব্যবসাকে সমর্থন করে তার জন্য ব্যাংকে লোন দেওয়া দরকার সে লোন যাতে কম সুদে হয় তাছাড়াও রাস্তাঘাট বানানো দরকার সে তাকে বাড়িঘর ব্যবসার জন্য বড়ো বাড়ি করে দেওয়া দরকার তাছাড়াও বিভিন্ন রকম আর্থিক দিক থেকে সাহায্য করতে হবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পেছনে লক্ষ রাখা দরকার গ্রামীণ ভারত এই ব্যবসাকে আরও যাতে এগিয়ে নিয়ে যায় তার জন্য বিভিন্ন প্রযুক্তি দিক থেকেও সমর্থন করা দরকার